জীবনে চলার পথে সবাইকেই অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেমনি আমাকেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমি ধীরে ধীরে সেই চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে নর্মাল ফিরে এসছি যেমন আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর পুনেতে কাজ করতে যাই এবং সেখানে গিয়ে আমার আমি অসুস্থ হয়ে পড়ি এবং সেখান থেকে ফিরে এসে আমি রিকভারি করি এবং তারপরে আমি সরকারি গরমেন্টের জন্য প্রিপারেশান নিতে শুরু করি এবং তারপরে আমি মনস্থির রেখে এখনও পর্যন্ত সরকারি প্রিপারেশান নিয়ে যাচ্ছি